বিজ্ঞান ও প্রযুক্তি মানুষকে মহামারীকে অধ্যায়ন করতে সাহায্য করেছে কারণ বিজ্ঞান ছাড়া আমরা কিছু ভাবতে পারছি না বিজ্ঞান আজকাল মানুষকে কুঁড়ে করে দিয়েছে বাড়িতে বসেই তেনারা কাজ করছেন আজ বিজ্ঞান আছে বলেই কিন্তু সবার মনে মনে এই একই ভয় আমরা যদি একটু ফাঁককে বেরোই একটু বাইরে বেরিয়ে যদি একটু কাজ করি তাহলে আমরা কিন্তু প্রকৃতিটাকে অনেক সুন্দরভাবে অনুভব করতে পারবো আমাদের ডিজিটাল শিক্ষা সম্পর্কেও কিন্তু আমরা সচেতন আছি কারণ এর সুবিধা সুবিধাও রয়েছে আমাদের কাছে আর অসুবিধাও রয়েছে সেরকমভাবেই অসুবিধাটা বলতে বোঝায় আমাদেরই বাড়িতে ছেলে মেয়েদেরকে খালি শিক্ষা সম্পর্কে যদি বলা হয় তারা বলেন যে আমরা টিভি দেখছি টিভি দেখে দেখে অঙ্কটা করে নেবো আমরা টিভি দেখছি টিভি দেখে দেখে আমরা খাতা পেন নিয়ে বসছি এইভাবেই টিভিও কিন্তু আমাদের বাচ্চাদের মনেও কিন্তু প্রভাব সৃষ্টি করছে কারণ মা বাবারা যখন বাচ্চাদেরকে পড়তে বসতে বলেন বাচ্চারা বলে টিভিটা চালানো থাক টিভির ল্যা ফোনটা দাও তবেই আমি পড়তে বসবো যেমন আমাদের এখানে ফোন টিভি এসে মানুষকে সুবিধাও করেছে তেমন কিন্তু অসুবিদাও সৃষ্টি করেছে আর ফোনটা এসেও কিন্তু মানুষের সুবিধা করেছে অনেক ক্ষেত্রে দেখা যায় এখন ফোন আছে ল্যাপটপ আছে এখন মানুষের কোনো অসুবিদা হয় না পড়াশুনো করতে গেলে গুগুলই সার্চ করতে গেলে সে তিনারা কিন্তু সব বলে দেন বলে কিন্তু আমাদের বুঝিয়ে দেন সেজন্য শিক্ষা সম্পর্কেও আমরা কিন্তু সচেতন আছি ফোন কম্পিউটার ল্যাপটপ নিয়ে যদি আমরা বসে পড়ি সেভাবে কিন্তু আমাদের অসুবিধা হয় না বেশ ভালোই সুবিধা হয়